আমরা বাঙালি তাই আমরা বারো মাসে তেরো পার্বণ করে থাকি আমাদের সব সময় পুজো ও নানান ধরনের অনুষ্ঠান সব সময় লেগেই থাকে যেমন ধরো আমাদের থেকে শ্রেষ্ঠ উৎসব হল দুর্গা পুজো এই পুজো প্রথমে বাঁশ বাঁশের কাঠামো দিয়ে তৈরি করা হয় তারপর ওই কাঠামো খড় জড়ানো হয় তারপর তাতে মাটি দেওয়া হয় মাটি দিয়ে পুজো ও ঠাকুরের মূর্তি তৈরি করা হয় তারপর তাতে রঙ করা হয় এবং দেবী কে শাড়ি পরানো হয় তারপর ষষ্ঠীর দিন মায়ের পুজো শুরু করা হয় প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে ধূপ জ্বালিয়ে উলুধ্বনি দিয়ে দেবীর আরাধনা করা হয় এইভাবে আমরা দেবীর পূজা করে থাকি